পাখি দেখা আমার একটি নেশা তাই পাখি দেখতে আমি খুবই ভালোবাসি সেই কারণে পাখি দেখার জন্য আমার কিছু নির্দিষ্ট নিয়ম বা অভ্যাস আছে তা সেটাকে আপনি কুসংস্কার বা ঐতিহ্য যাই বলেন না কেন প্রথমত পাখি দেখার জন্য আমি খুব ভোরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার পাখি দেখার সরঞ্জামগুলি নিয়ে উপরওলার নাম নিয়ে বেরিয়ে পড়ি যাতে ওই দিন আমি নানা রকম রঙ বেরঙের নানা রকম পাখি দেখতে পাই এটাকে আপনি আমার কুসংস্কার ঐতিহ্য যায়ই হোক নাম দিতেই পারেন